আমি গত সপ্তাহে লেট আসছি নামে একটি বই কিনি যার লেখক ইয়াসবন্ত কানেতকর বইটি পড়ে আমি তাঁর সহজ সরল ভাষায় লেখা প্রোগ্রামিংগুলি খুব সহজেই বুঝতে পারি যার ফলে আমি অনেকটাই উপকৃত হয়েছি